হ্যালো হ্যাঁ বৌদি বলছি যে আছি তো ভালোই তো তোমার পুবলু খুব বায়না করছে মামাবাড়ি যাব মামাবাড়ি যাব করে তো ভাবছি যে আজকে রাত্রিবেলায় যদি অতনু তাড়াতাড়ি ফেরে তা হলে আজ রাতে তোমাদের মানে বাড়ি যাব হ্যাঁ তোমার হ্যাঁ সেটাই অনেকদিন আসা হয়নি দাদাও বারবার বলছিল যে আয় আয় আয় তখন তুমিও তো বোধহয় বাপের বাড়ি গিয়েছিলে সেই জন্য আমি গেলাম না তুমি এলে কবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি পুবলুকে নিয়ে যাব আমার না অনেকদিন ধরে পটলের দোরমা খেতে ইচ্ছে করছে ওই শোনো না আমি যাবার পথে পটল কিনে নিয়ে যাব ঠিক আছে পটল আরে শোনো না শোনো না ঠিক আছে শোনো না আমি যখন বলছি শোনো না পটলের পটলটা কিনব আর তার পুর হিসেবে ওই চিংড়ির পুর হয় না সেই জন্য চিংড়ি মাছও নিয়ে যাব তুমি বরঞ্চ কয়েকটা রুটি করে রেখ আর গিয়ে আমি বাজারটা করে দেব কিন্তু করতে তোমাকেই হবে আমি কিন্তু পারব না না না না না না না আসলে আমার কেনার মানে মানে কিনব যখন বলছি কিনতে দাও না আর ওই যে বললাম তুমি রুটি করবে ঠিক আছে হ্যাঁ আর পারলে পায়েস কর আরে তোমার ও যদি আসে যদি পাঁচটার মধ্যে আসে তা হলে তো তাড়াতাড়িই বেরিয়ে যেতে পারব আর যদি ধর লেট হয় তখন তো তোমার ওই রাত্রিবেলায় পুবলুকে নিয়ে যেতে অসুবিধা তখন আবার গাড়ি বুক করতে হবে না না সেটা তোমার হ্যাঁ সেটা সেটা তো কিন্তু তোমার ওই অতনুর উপরে ওটা নির্ভর করছে ও না এলে কী করে যাব আমি বুঝতে পারলে ঠিক আছে আমি তোমাকে না তোমাকে আমি জানিয়ে দেব পাঁচটার মধ্যে যদি ও চলে আসে তা হলে আমি কিনে নিয়ে বেরিয়ে যাব আর যদি এমনিতে ধর লেট হল তখন আমি তোমায় বলে দেব তুমি তা হলে একটু বাজারটা করে নিও না না দেখতে দাও তারপরে তখন দেখবে তোমাকেই কিনতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা হলে আজ সন্ধেতে দেখা হচ্ছে আশা করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখলাম রাখলাম